আমার প্রিয় বিষয়বস্তু যেগুলো বলব আমি যেমন অনেকগুলো আছে রোম্যান্টিক গল্প আছে ভৌতিক গল্প আছে ডিটেকটিভ আছে যেমন হচ্ছে বিশেষ করে তো আমার ভৌতিক গল্পগুলো পড়তে খুবই ভালো লাগে কারণ ভৌতিক গল্পের মধ্যে একটা রোমহর্ষক ঘটনা থাকে তবে হ্যাঁ সব গল্পের বই তো যে সব সময় পড়তে হবে বা সারা বছর পড়তে হবে তার তো কোনো মানে নেই এবার ওটাকে নির্ভর করে সময় নির্ভর করে বা মনের নির্ভর করে সেই হিসাবে যখন যেমন মনে হয় তখন সেরকমই বই পড়ি হ্যাঁ তবে এখন যে বইটা আমার প্রিয় বলতে গেলে এখন আমি চাঁদের পাহাড় পড়ছি চাঁদের পাহাড় নিয়ে একটু বেশি রোমহর্ষক জিনিস সব কিছু জানা যায় বা পড়তেও ভালো লাগে একাকীত্ব দূর হয় অনেক কিছু জানা যায় এই হিসাবে